হ্যাঁ শোনা যায় তো হ্যাঁ বলছিলাম যে আমার ছেলের একটু খুব মানে শরীর খুব খারাপ মানে অসুস্থ ওই বাচ্চা ছেলে একটু বুঝতেই পারছেন তো আপনাদের ওখানে রাজীব পাল কি এখনও বসেন ও আগে ওখানে বসতেন এবং আমার ছেলেকে ওখানেই নিয়ে যেতাম আর কি বুঝতে পারছেন তো আচ্ছা এখন তাহলে মানে ভালো ডাক্তার কী রকম আছে বলুন কে আছে আচ্ছা আমাকে রাজীববাবুও এ কে বিশ্বাসের বলেছিলেন যে এ কে বিশ্বাস শুনেছি এ কে বিশ্বাসের খুব ভালো নাম আছে আচ্ছা এ কে বিশ্বাস মোটামুটি মানে কদিন বসে সপ্তাহে দুদিন মানে তো আর টাইমটা কখন মানে সন্ধ্যা সকাল কটার সময় বসে একটু বলুন

আর কত টাকা কী আচ্ছা কত টাকা কী ফিজ লাগবে একটু বলুন মানে এমনি ফি কত টাকা মানে ফিজ কত টাকা বলুন একটু আচ্ছা তাহলে সোমবার দিন তো বসেন বলছেন তাই তো আচ্ছা তাহলে শনিবার দিন তা সকালবেলা আপনাকে ফোন করে নামটা লিখিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ আর আপনি বলে দেবেন যে কটার সময় আসতে হবে ঠিক আছে সেই সময় তাহলে চলে যাব আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে তাই কথা রইল